হ্যাঁ কে বলছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দিদি বলুন আসলে ম্যাম আমার খুব জ্বর হয়েছিলো এই কিছুদিন তাই যেতে পারিনি স্কুলে ও আচ্ছা ম্যাম কী হ্যাঁ বলুন আচ্ছা ম্যাম আচ্ছা আচ্ছা তো তাহলে কী কী মানে ছবিও দিতে হবে তাহলে হ্যাঁ দিদি বলছিলাম তাহলে দুর্গাপুজো কালীপুজো রথযাত্রা তারপর হোলি এইসবও আনতে পারি তো আচ্ছা আর বলছিলাম মানে কোন কোন কালির কলম ইউ ব্যবহার করতে পারি আচ্ছা আচ্ছা আর বলছিলাম যে মানে কতটা মতো লিখতে হবে এক একটা উৎসবের ওপরে কতটা লিখতে হবে আর কোনখানে ছবিটা দেওয়া যেতে পারে

আচ্ছা আচ্ছা আর বলছিলাম দুটো পেজেই করা যেতে পারে নাকি শুধু একটা পাতাতেই করতে হবে আচ্ছা আচ্ছা নিচে তাহলে যেগুলোর ছবি দেবো ওগুলোর নামও লিখতে হবে কোন কোন জায়গা কোথার কী দিচ্ছি আচ্ছা মানে যে কোনো বই থেকে সাহায্য নেওয়া যেতে পারে তো যেকোনো বই ঘাটে ঘেঁটে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি আমি চেষ্টা করবো আমি যতটা পারি আমার জ্বর হয়েছে কিন্তু তাও আমি চেষ্টা করবো যতটা পারি বলছি জমা কখন দিতে হবে দিদি আচ্ছা দিদি ঠিক আছে আমি যতটা পারবো তাড়াতাড়ি লেখার চেষ্টা করবো আর একটু সময় দিলেন তার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে দিদি আচ্ছা দিদি ঠিক আছে তাহলে দেখা হচ্ছে জমা দিতে আমিই যাবো হ্যাঁ ঠিক আছে দিদি হ্যাঁ দিদি হ্যাঁ দিদি ঠিক আছে